দেশের হাসপাতাল ও চিকিৎসা সেবা সম্পর্কে আমার মতামত এটা আগের থেকে অনেক উন্নত হয়েছে খুব ভালো ব্যবস্থা হয়েছে এটা কম খরচ তো অবশ্যই এই এই কম খরচ বলেই সাধারণ মানুষ এর চিকিৎসা নিতে সু সুবিধা হচ্ছে দেখে ভালো মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে খুবই ভালোই ব্যবস্থা হয়েছে কোভিডের মহামারীতে দু বছর যা গেছে তা আর বলার মতো নয় এতে অনেক মানুষ মারাও গেছে খুবই খারাপ পরিস্থিতি গেছে ডাক্তার পাওয়া যায়নি রুগীরা ঠিক মতন সেবা পায়নি আর সব মতো ওষুধপত্র কিছুই পাওয়া যায়নি কখনও অক্সিজেনের সরবরাহ হয়নি আমি নিজেই একজন কোভিডে আক্রান্ত হয়েছিলাম সেই সময় ঠিক মতন অক্সিজেনের ব্যবস্থা ছিল না ডাক্তারের ঠিক মতন সেবা পাচ্ছিলাম না খুবই খারাপ গেছে অ্যা এমন কোভিডেতে এত লোক মারা গেছে তাদের নিজেদের আত্মীয় স্বজনকে পর্যন্ত দেখতে ছোঁয়া তো দূরের কথা দেখতে পর্যন্ত দেয়নি এলাকার ভালো স্বাস্থ্য ব্যবস্থা করতে তো হবেই তাতে যেটা প্রাইভেট হল নার্সিং হোমে আছে সেটা যদি সরকারি হসপিটালের শেষেও উন্নত মানের যন্ত্রপাতিগুলো চলে আসে তাহলে সাধারণ মানুষেরা এই সেবাটা পাবে কম খরচায় হয়ে যাবে ওখানে খ সরকারি হসপিটালে খরচাটাও লাগবে না তাতে আরও উন্নত হলে পরে সবারই সুবিধা হবে